হ্যাঁ বলুন হ্যাঁ কাজ পাওয়া যাবে তুমি কী কাজ পারো বলো হ্যাঁ আমাদের এখানে জামা জামাকাপড় গুছিয়ে রাখার জন্যে বেতন দেওয়া হয় পাঁচ হাজার টাকা আর এমনি কাস্টমার আসলে জামাকাপড় দেখানো ও কাস্টমারদের মন মতন জামাকাপড় বের করে দেওয়া তার জন্য দশ হাজার টাকা স্যালারি দেওয়া হয় হ্যাঁ আর আপনি যদি একান্তই খুব বেশি অসুস্থ হন তাহলে এর ছুটি পাবেন কোম্পানি থেকে আপনাকে দেওয়া হচ্ছে আপনার অসুস্থতার জন্য ও ডাক্তার দেখানো হবে আর তুমি যে চাকরিটা করবে সেই চাকরিতে একটা সপ্তাহে একদিন ছুটি আছে তুমি কি এই চাকরিটা করতে চাও কী হয়েছে হ্যাঁ আছে কথাটা কাটা কাটা আসছে হ্যালো তুমি কি চাকরিটা করতে চাও